আমি একটি রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেখানে দেখি যে আমাকে পকোড়া দিচ্ছে না তাই নিয়ে আমি অভিযোগ জানাই আমি ওই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম পিজ্জা বিরিয়ানি চাউমিন এগ রোল কিন্তু এই পদগুলি এখনো আমাকে দিচ্ছে না আমি ওই অন্নপূর্ণা রেস্টুরেন্টের ডেলিভারি বয়কে বলেছিলাম যে আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ করেননি তাই সে জিনিসপত্রগুলি নিয়ে অভিযোগ জানাচ্ছে আর আপনি কাস্টোমারদের খাবার দিচ্ছেন না এসব কাস্টোমাররা আমাকে বলা বলছে তাই নিয়ে আমার হোটেলের রেস্টুরেন্টের দুর্নাম হবে